আমাদের এখানে প্রাথমিক পেশা তাঁত তাঁত শিল্পপতি তাঁত শিল্পপতি বা কৃষি এইসব নিয়েই মানুষের প্রধান কর্ম সেই কর্ম করতে থাকেন কিছু বা তাঁত গুনে কিছু মানুষ সংসার বা সমস্তকিছু ওর থেকেই চলে কাপড়বোনা আর এ বাইর থেকে যে পর্যটকরা আসেন সেখানে তারা কিভাবে তাঁত বোনা হচ্ছে বা কিভাবে কি হচ্ছে সেটা তারা দেখতে আসেন দেখতে এসে এখানে আমাদের এখানে দাম কমে পাওয়া যায় কাপড় বা গ্রীষ্মকালে এলে ভালো হয় গ্রীষ্ম গ্রীষ্মকালে এলে কাপড় শুকোনো বা সুতো রঙ করা সুতোর যে পাট করা সেসব গ্রীষ্মকালেতেই ভালো বর্ষাকালেতে শুকোয় না বা বর্ষাকালেতে ফাঁকে মেলা যায় না সে আর বর্ষাকালে জল কাদা কাঁধে করে কোনো বাইরে কাপড় শুকোতে দেওয়া যায় না তো গ্রীষ্মকালে এলে খুবই ভালো হয় সেখানে রপ্তানি ভালো হয় বা বাইরে থেকে এসে তারা কাপড়চোপড় খুব কমদামে কিনে নিয়ে যায় আর এখানকার চাষির কিছু চাষিও ওর উপরেই নির্ভর করে তাতে মাঠেতে ধান সবজি আলু শাক সবজি সব লাগায়